বর্তমানের যুগ বিজ্ঞানের যুগ আজকাল বিজ্ঞান মানুষকে খুবই এগিয়ে নিয়ে চলেছে তার মধ্যে অন্যতম প্রযুক্তি প্রযুক্তি অনেকভাবেই মানুষের দৈনন্দিন জীবনকে সুবিধাজনক করে তুলেছে তার মধ্যে অনেকগুলি দিক আছে তারা অনেকভাবেই মানুষের জীবনকে আরও সহজ সরল পরিশ্রমহীন করে তুলেছে তার মধ্যে রয়েছে পরিবহন পরিবহন শিল্পকে প্রযুক্তি এতটাই এগিয়ে নিয়ে চলেছে যে মানুষ মুহূর্তের মধ্যে সাত সমুদ্র পার করে দিতে পারে বর্তমানে রয়েছে বাস ট্রেন ফ্লাইট অনেক কিছু শুধু তাই নয় পরিবহনটাকে ঠিক সময়ে জানার জন্য রয়েছে বিভিন্ন অ্যাপ অনেক কিছু এখন বাড়িতে বসেই টিকিট করা যায় টিকিট বুকিং করা যায় ট্রেনের স্ট্যাটাস চেক করা যায় যে ট্রেনটা আছে কথায় এখন আর কখন আমি নিজের গন্তব্যস্থলে পৌঁছাবো অনলাইনের লাইসেন্স পর্যন্ত পাওয়া যাচ্ছে বর্তমানে তাই অসুবিধার কিছু নেই প্রযুক্তি সত্যি বিজ্ঞান এমন এগিয়ে নিয়ে চলেছে প্রযুক্তিকে তা বলার নেই যেমন উদাহরণরূপে বলা যায় আজকালকার এই ব্যস্ততম যুগে প্রত্যেক মানুষের বাড়িতে রয়েছে গাড়ি বাাই কিছুও ছেলে মেয়েদের জন্য রয়েছে সাইকেল সব সমময় তো তারা আর হেঁটে যেতে পারে না তার জন্য তাদের কাছে সাইকেল রয়েছে তাতে তাদের কোনো জ্বালানিও লাগে না বিজ্ঞানের দান সত্যি জীবনকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে ধরুন আপনাকে হয়তো কাজের জন্য কোথাও যেতে হবে বা আপনি হয়তো ধরুন অনেক দূরে আছেন আপনার ফ্যামিলি থেকে আর আপনার ফ্যামিলি থেকে হঠাৎ অসুস্থ হয়ে যায় তখন আপনি খুব শীঘ্রই ফ্লাইটের মাধ্যমে ট্রেনের মাধ্যমে নিজের বাড়ি এসে পৌঁছোতে পারেন যেটা প্রাচীন যুগে করা যেত না